কয়েক বছর আগে কিন্তু পুরনো মোবাইল ছিল যেগুলো ছোটো ছোটো মোবাইল এত টুকু টুকু ওই মোবাইলগুলো কাজ ছোটো ছোটো বাজারে বেরিয়েছিল বলে ল্যান্ড ফোন প্রথমে ছিল তারপর ছোটো ছোটো মোবাইল ছিল ওই মোবাইলগুলো কিন্তু এদিক থেকে ওদিক আমরা দূরদূরান্তে খবর জানতে পারতাম তারপর বর্তমানকালে স্মার্ট ফোনও এসে গেছে প্রচুর পরিমাণে কয়েক বছর ধরে এই মোবাইল পুরনো মোবাইল আর স্মার্ট ফোনের পার্থক্য কিন্তু অনেক পার্থক্য বলতে পুরনো মোবাইল সবসময় নেটওয়ার্ক ধরত না সেই নেটওয়ার্কে ঠিকঠাক কাজ করত না কিন্তু স্মার্ট ফোনে নেটওয়ার্ক খুব ভালো কাজ করে মাটস ফোনে ছবি তোলা যায় স্মার্ট ফোনে অনেক কিছু পাঠানো যায় এদিক থেকে ওদিকের কথাবার্তা লিখেও পাঠানো যায় সব কিছুই স্মার্ট ফোনের দ্বারাই হয় স্মার্ট ফোনে যে কোনো ফর্ম ফিল আপও করা যায় অনেক কিছুই হয় স্মার্ট ফোনের যুগে এতে সিম ব্যবহার করা এবং রিচার্জ করাও খুব ভালো কিন্তু প্রতি মাসে খরচ হয় অনেক টাকা এই স্মার্ট ফোনের জন্য প্রায় তিন চারশো টাকা লেগে যায় মানুষের কাছে সবসময় পয়সা থাকে না তাহলে মানুষ এই স্মার্ট ফোন চালু করবে কী করে কিনে তো নেওয়া হয় কিন্তু ছোটো ফোনে কিন্তু ওই কুড়ি টাকা দশ টাকা পঞ্চাশ টাকা এগুলোও কিন্তু রিচার্জ করা যেত যেটা স্মার্ট ফোনে করা যায় না এটা মনে হয় আমার ভীষণই পার্থক্য দেখাচ্ছে কারণ মানুষের হাতে এখন রোজগার কমে গেছে মানুষ তাহলে স্মার্ট ফোন চালানোর জন্য ন্যূনতম যে আড়াইশো টাকা রিচার্জ করা হয় সেটা অনেক পরিশ্রম করেই কিন্তু মানুষ করে কিন্তু ওই পুরনো ফোনটায় কিন্তু অত টাকা রিচার্জ করতে হতো না দশ টাকা আছে তাহলে দশ টাকাই রিচার্জ করা হোক কুড়ি টাকা আছে কুড়ি টাকাই রিচার্জ করা হোক এভাবে কিন্তু চলত পুরনো যুগের ফোনটা মনে হয় অনেকটা ওই কারণে ভালো ছিল টাকা পয়সা বেরিয়ে যাওয়ার কারণে কিন্তু স্মার্ট ফোনটা আমাদের আধুনিক যুগে কিন্তু অনেক কিছুই পাওয়া যাচ্ছে তাই স্মার্ট ফোনটাও দেখার জন্য মানুষ খুব উৎসাহিত হচ্ছে তাই রিচার্জ করতেও মানুষের কষ্ট হলেও মানুষ কিন্তু করছে ওটা মানুষের আয়ের বাইরে গিয়েও করছে